ছুরি আমাদের অত্যন্ত কাজের জিনিস হলেও ছুরিকে খুব সাবধানে ব্যবহার করতে হয় ছুরির অনেক খারাপ দিকও আছে সাধারণত ছুরি আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি সবজি কাটার জন্য ফল কাটার জন্য তাই যখন সবজি বা ফল কাটা হবে সাবধানে না কাটলে খুব সহজেই আমাদের হাত পা কেটে যেতে পারে তার থেকে আমাদের অনেক রোগ তৈরি হতে পারে এছাড়া বাড়িতে বাচ্চা থাকলে তাদের হাত থেকে ছুরিকে দূরে রাখতে হয় নাহলে খুব সহজেই কোনো বড়ো দুর্ঘটনা বা বিপদ ঘটে যাবে